আমি একটা কাপড় কিনেছিলাম সত্য নারায়ণ বস্ত্রালয় থেকে কাপড়টার যে রকম রঙ সেরকম তার গুনগত মান কাপড়টা আজ আমি ছ মাস ব্যবহার করছি কিন্তু কাপড়টা ছিঁড়ে গেলেও তার রঙ কিন্তু এখনো পর্যন্ত উঠে নি